হ্যালো হ্যাঁ এটা কি একটা এজেন্সি গাইড এজেন্সি আচ্ছা হ্যাঁ আমাদের প্রয়োজন কারণ আমি হচ্ছে একটু সুন্দরবন বেড়াতে যেতে চাই এবং সেখানে কোথায় কী আছে কি আমি তো কিছু জানি না সেই সম্বন্ধে একটু জানতে চাই আর কি আচ্ছা ওইখানে যে বলে মানে হটচট বাঘ বেরিয়ে যায় ওই জিনিসটা কি ঠিক আচ্ছা আচ্ছা আচ্ছা ওইখানে কি লঞ্চে করে বা নৌকাতে করে নদীতে ভ্রমণ করা যায় আচ্ছা ওইখানে কি যে যার প্রফিট পিছু মানে আলাদা করে কোনো টাকা লাগে না একসঙ্গে সব নিয়ে নিতে হয় আচ্ছা আর আপনারা যে ওখানটা চারদিক ঘুরিয়ে দেখাবেন আপনারা কত কী নেন আমরা সেভাবে যাচ্ছি না আমরাই এমনি ঘুরতে ঘুরতে আমরা ঘুরি চারদিক ঘুরতে ঘুরতে যে চলো সুন্দরবনই যাওয়া যাক সেইমতো যাচ্ছি যদি ভালো লাগে ধরুন তিন চার পাঁচ দিন আর যদি ভালো না লাগে যদি ভয় টয় লাগে বা অন্য কিছু সমস্যা হয় তাহলে দু তিনদিনের মধ্যেই এবার যেতেই তো দুদিন লাগবে না আচ্ছা তাহলে আপনারা ওটা একটা ব্যবস্থা করে দিন আমরা তাহলে কবে যাচ্ছি আপনার তো এই নম্বরটা আমি তাহলে কত কী টাকা লাগবে সেটা আপনি একটু কনফর্ম করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমিও তাহলে আমাদের বাড়ির সকলের সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দেব আচ্ছা বাচ্চাদেরও পাঁচ হাজার আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা যদি দশ ওটা কোনো ব্যাপার নেই গাইড পাঁচ হাজার নেবে ঠিক আছে আপনারা তাহলে আপনি যেই গাইড দেবেন সেই গাইডকে অন্তত বলে দেবেন আমাদিগে যেন একটু ভালো করে চারদিকটা ঘুরিয়ে দেখায় কোথায় কী আছে আমরা তো ঠিক সেটা জানি না ম্যানগ্রোভ অরণ্য বিশেষ করে আমার ছেলে যেমন ম্যানগ্রোভ অরণ্য কী সেটা দেখতে চায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাকে সেটা জানিয়ে দেব